বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের খুব উদ্যোগী করে তুলেছে এবং তাদেরকে প্রভাবিতও করেছে কেননা এই কৃষিকাজের মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক দিককে বা পরিকাঠামোকে শক্ত করেছে এবং তার সাথে কৃষির যে সমস্ত শস্য এবং নানা ধরনের ফসল তারা কেটে তোলে সেটা তারা ব্যবসার মাধ্যমে এবং পয়সার মাধ্যমে তাদের হাতেও কিছু কাঁচা পয়সা আসে এর ফলে তারা উপযোগী হয় নিজেদের বাড়ির প্রয়োজন মেটায় বাচ্চা বুড়ো সমস্ত কিছু দিক থেকেই আনন্দিত হয় ফলে কৃষকদের মনে আনন্দ আসে এবং তারা আবার নতুন করে চাষ করার আনন্দে মেতে ওঠে